হ্যাঁ সুব্রত বলছি কেমন আছো হুম ভালো আছি হুম বাড়িতে কেমন আছে ভালো আছে পড়াশোনা কেমন চলছে আর স্কুল টিস্কুল স্কুল যাচ্ছো আর মোবাইল টোবাইল ব্যবহার বেশি করছো শুনলাম না তুমি বলো গেম খেলো রিলস দেখো শুনলাম তোমার বাবা মা বললো তোমাদের বয়সে আমি মোবাইল মোবাইল তো আমাদের বয়সে ছিলো না বিকালবেলা খেলতে যেতাম আর তোমরাও মোবাইলটা ছেড়ে মোবাইলটা রেখে খেলতে যেও বিকালবেলা খেলতে গেলে মন সুস্থ থাকবে শরীর ভালো থাকবে তো এই স এই মোবাইলটা ইউস কম করো

চারটার পর থেকে তো সুব্রত ফাঁকা থাকো তুমি তো মাঠ যেও মাঠে খেলাধুলা করো মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে সুস্থ থাকবে আর পড়াশুনায় মনোযোগ বেশি দিতে পারবা প্রত্যেক দিন প্রত্যেক দিন চেষ্টা করবা আধ ঘন্টা করে মাঠে গিয়ে খেলার ঠিক কতোটা দূরে বলতো পাঁচ কিলোমিটার তো কোনো কোনো ব্যাপারই নয় আমাদের আমাদের সময় তো হেঁটে অনেক দূর যেতাম টোটো করে যাবে বা সাইকেলে যাবে ঠিক আছে রাখছি তাহলে